হ্যাঁ আমাদের আধুনিক বিশ্বে বাংলা ভাষায় বলতে গেলে চ্যালেঞ্জের সন্মুখীন সেটা হলো বাংলা ভাষাকে এখন মানুষ ইংরেজির সঙ্গে চ্যালেঞ্জ করে ফেলছে সমস্ত কিছু কাজে বা ক্ষেত্রে যে কোনো বিষয়েই আপনি বাংলা ভাষার থেকে ইংরেজি ভাষায় বেশি দেখা যায় যেন ফর্ম ফিল আপ সেখানে ইংরেজি ভাষা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া বা ভর্তির জন্য যে সমস্ত ফর্ম দেওয়া হয় সেখানে ভর্তি করানোর জন্য ইংরেজিতে ফিল আপ করা হয় কম্পিউটার শেখা সেটাও ইংরেজিতে এবং ইংরেজি ভাষার প্রতি তাদের গুরুত্ব বা স্যারেরা যে পড়াচ্ছে পড়াশোনা শেখাচ্ছে ইংরেজি দিয়ে তাই মনে হয় বাংলা আর ইংরেজি এই দুটো ভাষাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বাংলার থেকেও এখন ইংরেজি ভাষা মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে প্রত্যেক কথাতেই আগে মানুষ বাংলা ভাষায় কথা বলতো এখন প্রত্যেক কথাতেই বাংলার সাথে সাথে মানুষ ইংরেজিকে যুক্ত করে দিচ্ছে এইভাবেই ইংরেজি ও বাংলা ভাষা দুটি দুজনে একে অপরের উপর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে